হ্যাঁ আমার বাড়িতে একটি ছোট্ট পোষা খরগোশ আছে এবং আমি খুব খরগোশ পছন্দ করি এবং তারা খুব ছোটো হওয়ায় বাড়িতে খুব একটা সমস্যা হয় না এবং তারা ঘাস পাতা খাওয়াতেও সমস্যা হয় না তাকে আমার খুব পছন্দ সে আমার কথাবার্তা সব শুনে থাকে এবং বাড়িতেই থাকে আমার সাথে খেলা করে ফাঁকা টাইমে এবং আমার খুব একটা পাখি এবং একটা কুকুর পোষার খুব শখ আছে এবং আমি কুকুর খুব পছন্দ আর পাখির সকালে কিচিরমিচির আওয়াজে যদি আমার ঘুম ভাঙে তাহলে সারাদিন একটা আলাদাই আমেজে খোশ মেজাজে আমি কাটাতে পারবো সময় এই জন্য আমি একটি পাখি পুষতে চাই